হ্যাঁ আমার কাছে প্রিয় বইয়ের সিরিজ আছে সেই বইটি হলো ইতিহাস বই এবং আমি ইতিহাস পড়তে খুব পছন্দ করি কারণ ইতিহাস পড়লে খুব অতীত দিনের কথা জানা যায় পুরোনো দিনের কথা সম্পর্কে জানা যায় সেই ইতিহাস পড়লে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কত বীর শহিদ তারা প্রাণ দিয়েছিল তাদের কথা আমরা জানতে পারি সেই ইতিহাস পড়লে তো আমরা অতীত বা পুরোনো দিনের ঘটনা ঘটে যাওয়ার পরিকল্পনাগুলি জানতে পারি এই ইতিহাস থেকে এই ইতিহাস পড়লে আমরা